পশ্চিমবঙ্গে প্রধান শিক্ষা বিদ্যালয়গুলি হলো ক্যালকাটা ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি এইসব ইউনিভার্সিটিতে হচ্ছে খুবই মানে শিক্ষার দিক থেকে খুবই উন্নত উন্নত আর এখানে তোমার বিভিন্ন ধরনের হচ্ছে প্রাইভেট প্রাইভেট এই ধরনের পড়ানোর জন্য প্রাইভেট আসে আর এখানে কিন্তু হোস্টেল হোস্টেল আছে বা হস্টেল সেখানে ছাত্রছাত্রীদের থাকার জন্য ব্যবস্থা আছে আর এখানে সাধারণত এই এই শিক্ষা এখানে খুব শিক্ষা ব্যবস্থা খুবই ভালো আর এখানকার শিক্ষা পাঠের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষার ভাগো আলাদা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা ব্যবস্থা খুবই ভালো আর এখানে যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটিতে শিক্ষার দিক থেকে খুবই উন্নত এখানকার শিক্ষা খুবই ভালো আর এখানকার শিক্ষার জন্য এখানকার মাস্টার মাস্টার থেকে স্যার থেকে শুরু করে স্যার ম্যাডাম থেকে শুরু করে করে এ বিভিন্ন ধরনের শিক্ষা খুব দান শিক্ষা খুব উন্নত আর এখানকার শিক্ষাগুলি খুবই সুন্দর আর এখানে শিক্ষা মষ বিভিন্ন ধরনের শিক্ষার মধ্যে বিভিন্ন ধরনের ভাগ ও পরিকাঠামো আসে এখানে শিক্ষার মধ্যে এই এই শিক্ষা খুবই খুবই ভালো যার মধ্যে শিক্ষা থেকে শিক্ষা ও জ্ঞান লাভ করা যায় যার মধ্যে এই ক্যালকাটা ইউনিভার্সিটি বা কল্যাণ ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটিতে শিক্ষা ও পঠন পটন দিক থেকে আরও উন্নত যাদবপুর ইউনিভার্সিটি আছে এখানে যাদবপুর ইউনিভার্সিটি আরও উন্নত আর এখানকার বিভিন্ন বিভিন্ন টেকনিকাল আর্ট আর্ট আর্টের বিষয়ে বিষয়ে বিভিন্ন ধরনের টেকনিক্যাল বিষয়ে আর্ট বা বিভিন্ন এর বিষয়ে পড়া পড়ানো হয় আর এইখানকার ইউনিভার্সিটি খুব খুব উন্নত আর ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন ধরনের এ পরিকাঠামোর দিক করে তোলা হয়েছে আর এই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শিক্ষার দিক থেকে তারও উন্নত আর এখানকার ছাত্র ছাত্রীদের থাকার জন্য কোনো খুবই উন্নত দিক গড়ে উঠেছে যার মধ্যে এখানকার এই এই বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলি এত এত বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়গুলি খুবই বিখ্যাত যার জন্যই শিক্ষাব্যবস্থার যে দিক থাকে যে শিক্ষার দিক থেকে শুরু করে নিয়ে বিভিন্ন সাবজেক্টের দিক থেকে শুরু করে নিয়ে ওই সব কলেজে যেমন হচ্ছে কল্যাণী হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি এই সাবজেক্টের দিক থেকে বিভিন্ন ধরনের সুবিধা বা বিভিন্ন ধরনের দিক গিয়ে উঠেছে আর শিক্ষা থেকে ছাত্রছাত্রীদের শিক্ষা ও ও পঠন পাঠনের দিক অন্য রকম আরই শিক্ষা পঠন পাঠনের দিক থেকে এই ক্যালকাটা ইউনিভার্সিটি কল্যাণী বারাসাত ইউনিভার্সিটি আরও উন্নত যাদবপুর ইউনিভার্সিটি খুব উন্নত যার মধ্যে এখানকার শিক্ষার ভাবই তো একদমই আলাদা আর যার মধ্যে এসব শিক্ষা মধ্যে দিয়ে পটন পাঠানোর দিক বা শিক্ষার যো ভাগগুলো বিভিন্ন ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হয় আর এখানকার কলেজের সাব হচ্ছে তোমার বা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আরও শিক্ষাব্যবস্থা আরও খুবই ভালো ওখানকার আছে শিক্ষার খুবই ভালো আর ওখানকার শিক্ষার বিভিন্ন ধাপগুলি বিভিন্ন ধাপে ধাপে ভাগ্য হয়েছে যার মধ্যে এই এই শিক্ষা খুবই উন্নতি হয়ে উঠেছে এবং এই শিক্ষা এই হচ্ছে আমার ক্যালকাটা ইউনিভার্সিটি বা রবীন্দ্রভারতী বা যাদবপুর ইউনিভার্সিটির থেকে শিক্ষা দিক খুবই অন্যরকম আর এখানে এখানে ছাত্র সহায়তা এই শিক্ষা করে বিভিন্ন দিকে তারা বিভিন্নভাবে প্রোষিত হয়েছে এবং এই শিক্ষা খুবই খুবই ভালো আ এ শিক্ষার মধ্যে খুবই খুবই দিক বা বিভিন্ন ভাগভাবে এখানে সাহিত্যে এই শিক্ষা গ্রহণ করে তারা খুবই শিক্ষা বা খুবই জ্ঞান লাভ করেছোর এই শিক্ষা খুবই খুবই উন্নত আর এখানকার শিক্ষার মধ্যে এই ক্যালকাটা বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে শিক্ষা খুবই ভালো দিক গড়ে উঠেছে